হ্যাঁ বলুন হুম বলুন দাদা কেন চালের এত দাম হাই হওয়ার কারণ কী না বাড়িতে তো লোকাল চাল মা এমনি পছন্দ করে না এর ভেতর লোকাল চালের ভাত গিলো হয় তো আমরা তো প্রথম থেকে ওই চালই খেয়ে এসেছি তো এখন তো আচমকাই মানে দাম হাই করা তো কারণ না সেটা দাম হাই করাটা প্রবলেমটা কি এমনি করে দাম হাই করলে তো হবে না আমরা তো এমনি নরমাল স্বাভাবিক মানুষ খুব অসুবিধায় পড়ে যাবো তাহলে এমনিতে তো এক একটা চাল মানে খেতে সময় লাগে খুবই ভালো লাগে এবং সুস্বাদুও লাগে তো সেই চালটাই যখন গিয়ে আচমকাই যে আমাদেরকে পাল্টাতে হবে সেই চালটা যে আমাদের স্যুট করবে না আর আমাদের শরীরে খেয়েও অসুবিধা হতে পারে সেই চালটাকে আর বাড়িতে বাচ্চা আছে মা আছে তো বাবা খেলে তো খুবই অসুবিধা হবে তো সেটা তো ঠিক না অন্য চাল বাদশাহভোগ চালটা এমনি খুবই সুস্বাদু হয় খুব ভালো হয় এবং বাচ্চারা বড়রা সবাই ওইটা খেতে পারে কোনোরকমের কারোর অসুবিধা হয় না যে ভাত গিলো হয়েছে বা ভাত শক্ত হয়েছে সবাইকে ভালো লাগে সবারই মুখে ঠিক আছে তো আমাকেও ছত্রিশটা নিয়ে দেখতে হবে যে হ্যাঁ ছত্রিশটা কেমন কি লাগছে যদি বাড়িতে সবাইয়ের স্যুট করে তো আমরা তারপর থেকে ছত্রিশই খাবো সেটা কোনো অসুবিধা নেই ছত্রিশটা দিয়ে যাবেন দেখি ছত্রিশটা খেয়ে